আমি অনেক রকম মাছ ধরি অনেক রকম মাছ আছে পুকুরে তেলাপিয়া রুই কাতলা মৃগেল পাঙাশ চাষ করা হয় অনেক ক্ষেত্রে প্রত্যেক বছর চাষ করা হয় খাল আশেপাশে খালেও মাছ ধরা হয় খালেও অনেক কিছু মাছ আছে যেমন ট্যাংরা মৃগেল তেলাপিয়া শোল মাছ বিলেও আছে ট্যাংরা মাছ শিঙি মাছ পুকুরের মাছ ফলুই মাছ আছে নদীতেও মাছ ধরা হয়েছিল পাশে নদী আছে ভাঙাল মাছ পাঙাশ গাগরা ট্যাংরা কিন্তু আমাদের পুকুরে এত বড় মাছ হবে ভাবতে পারিনি আমাদের পুকুরে একদিন মারতে জাল পেতে পেতে একটা মাছ পেলাম বড় মাছ বড় মাছটা হলো রুই মাছ কিলো দশেক হবে এত বড় মাছটা হবে ভাবতে পারি না আশা করতে পারি না সেই মাছটাকে সবাই নিয়ে কেটে সবাই খেলাম ভালো লাগল কিন্তু আমি ভাবতে পারিনি আশা করিনি যে এরকম মাছ আমাদের পুকুরে হবে ভালো লেগেছে মাছটা খেতেও আস্বাদ আরও অনেক জায়গায় মাছ ধরেছি মাছ ঠিকই চাষ করে মজাটাই আলাদা এই আমার অভিজ্ঞতা আমি এত বড় মাছটা কখনও পাইনি পেয়েছি এটা আমার ভালো লেগেছে